হ্যাঁ বলুন হ্যাঁ হ্যাঁ গ্যাসের সিলিন্ডার নিয়ে যাচ্ছি হ্যাঁ আমি একশো টাকা করে নিচ্ছি

শুনুন না আমি যেটা নিচ্ছি সেটাই বললাম আমি তো আর তার থেকে বেশি বলব না গ্যাসের ওজনটা যে আপনি দেখে নিতে পারেন আমি তো ওর ওজনটা বলতে পারব না আমি তো গ্যাস সিলিন্ডার গোডাউন থেকে তুলেছি তুলে আপনার কাছে নিয়ে যাচ্ছি আপনার তিন মাস চলল কি ছ মাস চলল আমার সেটা তো দেখার দরকার নেই আপনি যেমন ব্যবহার করবেন সেরকম দিন যাবে

আমি এই মিনিট পনেরো কুড়ির মধ্যেই যাচ্ছি ঠিক আছে আমি যাচ্ছি আপনার বাড়িতে কতটা গ্যাস আছে না আছে আমি বলতে পারব না শুনুন পঞ্চাশ টাকায় হয় না একশো টাকার জায়গায় পঞ্চাশ টাকায় হয় আপনার অবস্থা খারাপ হলে আমি তো আমি মরে যাব তো আমার অবস্থাটাও তো দেখতে হবে